বাংলা সংস্কৃতি বলতে আমরা বাঙালি বা আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা সংস্কৃতির মধ্যে বাংলা ভাষাতেই আমাদের নাটক নাচ গান কবিতা আবৃতি সবই বাংলা ভাষাতেই পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল এঁরাও বাঙালি ছিল এঁরা বাংলাতেই কবিতা নাটক গল্প সব লিখে গেছেন